আমি যখন সমুদ্রের তীরে বেড়াতে গিয়েছিলাম বকখালিতে তখন আমি দেখেছিলাম একটা সুন্দর সূর্য সূর্যটা তখন উদয় হচ্ছিলো তখন জলটা কি সুন্দর লাল দেখছিলো মনে হচ্ছিলো যেন আমি সূর্যের কাছে দাঁড়িয়ে আছি এবং যখন আমি দীঘায় গিয়েছিলাম দীঘায় গিয়ে দেখলাম সূর্যোদয় সেখানে দেখলাম দীঘার যখন সূর্যোদয়টা হচ্ছে তখন নদীর জলটা নদীর জলে তখন সূর্যের ছায়াটা পড়েছে তখন সূর্যের ছায়াটা কি সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে যে আমি ওর মধ্যে যাই গিয়ে সূর্যটা ধরে আনি সূর্যোদয়টা ধরে রাখি